আমাদের দেশ ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলই গ্রামাঞ্চল এখানের অধিকাংশ জনমানব গ্রামে বাস করেন এবং গ্রামের যে গ্রামীণ পরিবেশ এবং যে গ্রামীণ পরিকাঠামো তা শহরের চেয়ে যথেষ্টই অনুন্নত এবং এ তারা বিভিন্ন যে উন্নতির জন্য যে টেকনোলজি বা আমরা যে শিল্প ব্যবহার করে থাকি শহরাঞ্চলে যেগুলি অতি সুলভ সেগুলি গ্রামাঞ্চলে অত্যন্ত দুর্লভ এবং মানুষজন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন টেকনোলজি তথা শিল্পের বিকাশ ঘটলে মানুষের সাধারণ জনজীবন বা অ্যাভারেজ লাইফ যথেষ্ট উন্নত হয় যার থেকে গ্রামীণ অঞ্চলের গ্রামবাসীরা আমাদের দেশের বঞ্চিত হয়ে থাকেন আরও বেশি করে সরকার এবং প্রাইভেট কোম্পানিগুলিকে এই গ্রামীণ অঞ্চলগুলিতে বসবাসকারী লোকেদের জনজীবন উন্নতি করার জন্য আরও বেশি করে শিল্পের ব্যবহার শিল্প তথা প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং এই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের জনজীবনেরও উন্নতি ঘটবে এই জনমানস বিপুল পরিমাণে জনমানস ভারতের এই সুযোগ সুবিধেগুলির থেকে বঞ্চিত হয় যেগুলি বড় বড় শহরাঞ্চলে আমরা পেয়ে থাকি খুবই সহজে এবং এছাড়াও ছেলেপুলেদের শিক্ষা দিক্ষা এবং উন্নত মানের কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো দরকার গ্রামাঞ্চলগুলিতে ন্যূনতম পানীয় জল পর্যন্ত যেখানে অসুবিধে হয় পেতে সেই সব জায়গাগুলিতে প্রযুক্তির বিকাশ ঘটিয়ে প্রতিটি মানুষ যাতে তাদের পানীয় জল এবং ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ ফার্স্ট এডটা পায় তার দিকে সরকারের মনোযোগ দেওয়া অত্যন্ত দরকার